হ্যালো আমি একটি ক্যাব অর্ডার দিতে চাইছি যেখানে আমি আমার বন্ধুবান্ধবকে নিয়ে যাবো ঘুরতে একটি ভ্রমণে যাবো দূরের ভ্রমণে সেটি একটি ক্যাবের মাধ্যমে যেতে চাইছি আমার একটি একটু নির্দিষ্ট টাইম সময়ে যাতে আমার ক্যাবটি চলে আসে এই আশা করি এবং আমার ক্যাবের ক্যাবের ক্যাবের তারিখ হচ্ছে পাঁচই জুলাই আমার বাড়িটি হচ্ছে চন্দ্রকোণার মেন রোডের সামনেই একটি জায়গাটার নাম হচ্ছে অলিগলি এই যা রাস্তায় আপনারা আসুন আর আমার ঠিক সময় একটি জায়গাটি চাই এবং নির্দিষ্ট এবং আমাকে বিকেল চারটের মধ্যে সেখানে পৌঁছিয়ে দিতে হবে যাতে আমি আমার সময়টি নির্ধারণ করে অনুসরণ করতে পারি এই জন্য আমি ক্যাবটি বুক করছি যাতে আপনি আমার সময়ের মূল্য বোঝেন